পুরুলিয়া জেলার প্রধান জীবিকা হিসেবে রয়েছে চাষবাস অর্থাৎ কৃষিকাজ এর উপর অনেকটাই নির্ভরশীল মানুষজন এর পাশাপাশি কিছু শিল্প রয়েছে যেমন কুটিরশিল্প কিছু কুটিরশিল্পের উদাহরণ হিসেবে বলা যেতে পারে এখানকার বিড়ি শিল্পের প্রচলন আছে বাড়িতে বাড়িতে বিড়ি বাঁধার যে কাজ সেখান থেকেও উপার্জন করেন অনেক মানুষ এছাড়াও রয়েছে বিখ্যাত যে ছৌ নাচ সেই ছৌ নাচের মুখোশ হিসেবে ছৌ মুখোশ তৈরি করার ক্ষেত্রেও একটা উপার্জনের পথ হিসেবে বলা যেতে পারে এখানকার মানুষ সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি পছন্দ করে সরকারি চাকরিতে যে নিশ্চয়তা আছে সেটা অন্যান্যর ক্ষেত্রে নেই তাই অবশ্যই মানুষ প্রথম বা প্রধান হিসেবে সরকারি চাকরিই খোঁজে বেসরকারি চাকরির ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন সংস্থার সাথে বেসরকারি সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করে থাকে আমার জেলায় অর্থাৎ পুরুলিয়ায় বেকারত্ব দিনের পর দিন বেড়েই চলেছে এবং সেটি শুধুমাত্র আমার জেলার কথা না বলে যদি সামগ্রিকভাবে বলা যায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ক্ষেত্রে বেকারত্ব কমানোর ক্ষেত্রে বা বেকারত্বের কিছুটা সমাধান হিসেবে সুপারিশ হিসেবে বলা যেতে পারে যেমন সরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে সরকারি প্রতিষ্ঠান যে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা সরকারি যে হাসপাতাল রয়েছে যেখানে যোগ্যতা অনুসারে নার্স ডাক্তার নিয়োগ করা সরকারি অফিসের কর্মচারী নিয়োগ করা এইসব কাজগুলো বা এইসব সংস্থান কর্মসংস্থান যদি করা যায় তাহলে পশ্চিমবঙ্গে তথা পুরুলিয়াতেও বেকারত্বের মান বা হার কিছুটা কমবে